অবশ্যই আমি আঁকার কৌশল আমি অনেক শিখেছি আমার প্রফেসরের কাছ থেকে আমার আঁকার প্রফেসরের কাছ থেকে আমি যখন আঁকতাম একটা জিন একটা একটা বিষয় নিয়ে যখন আঁকতে শুরু করতাম তখন আমার স্যারের দেওয়া যে টিপসগুলো সেই টিপসগুলো আমি ইউস করে সেই ছবিটা অল্প সময়ে অল্প সময়ে সেই ছবিগুলো আমি খুব সুন্দরভাবে সুন্দরভাবে নিখুঁতভাবে সেই ছবিগুলো তৈরি করে দিতাম এবং খুব সুন্দর খুব ভালো লাগতো কারণ যখন একটা ছবি যখন যখন একটা কঠিন ছবি আমি আঁকতে চলেছি সেই ছবিটা যখন আমি ওই টিপসগুলো কাজে লাগিয়ে যখন আমার ওই ছবিটা সম্পূর্ণ হবে কম সময়ের মধ্যে তখন কতটা যে আনন্দের সেটা একমাত্র যারা ওই টিপসগুলো ব্যবহার করে ছবিগুলো অঙ্কন করে তারাই একমাত্র বোঝে যে টিপস ব্যবহার করে ছবি আঁকলে কত মজাদার একটা সহজ কথা বলি যে একটা আপনি দেখছেন যে একটা অন্ধকারে যে অন্ধকারে একটা চিন আঁকছেন দেখবেন অন্ধকারের ছ ছবিটা অনেকে আনতে পারে যে কীভাবে আঁকবো তুমি যে টিপসগুলো যখন শিখে রাখবে তোমার যে ওই আঁকার যে অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে সেই ছোট্ট ছোট্ট কৌশল দিয়ে সেই ছবিটা যখন সম্পূর্ণ করবে তখন তোমার একটা আলাদা অনুভূতি হবে যেরকমভাবে আমাকে আমি অনেক ছবি যেগুলো আমার মনে হতো যে এগুলো আমি কি আঁকতে পারব তখন আমার সেই শ কৌশল শেখার শেখার যে কৌশল সেই কৌশল দিয়ে সেই ছবিগুলো খুব ভালো করে আমি অনেক ছবি এঁকেছি যেগুলো দিয়ে অনেক অনেকের কাছে অনেক ভালো বক্তব্য আমি শুনেছি যে হ্যাঁ এই টিপসগুলো কাজে লাগালে এই ছবিগুলো খুব সুন্দর হবে অনেকেই বলেছেন যে এই টিপসগুলো শেখান আমি বলেছি না এগুলো তো আমার পার্সোনালি কোর্স এগুলো আমি বলতে পারবো না যে কীভাবে কৌশল দিয়ে ছবি আঁকা যায় একমাত্র যারা আমার কাছ থেকে যারা আমার কাছ থেকে ছবি আঁকা শিখবে একমাত্র আমি তাদেরকে বলতে পারি এই টিপসগুলোর কথা কারণ তাদেরকে বললে তাদের অভিজ্ঞতা বাড়বে এবং আমারও সু সুনাম হবে হ্যাঁ অবশ্যই আমি এই ছবিগুলো এই টিপসগুলো আমি শিখেছি আমার প্রফেসরের কাছ থেকে নতুন কৌশল শেখার যে অনুভূতিটা আপনি দেখবেন যে অনেক প্ল্যাটফর্ম অনলাইন প্ল্যাটফর্ম আছে যেরকম গুগল অ্যান্ড ইউটিউব যেখানে তুমি সার্চ করো অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি সার্চ করবেন যে নতুন কৌশল শেখার জন্য আপনি কীভাবে উপস্থিত করবো দেখবেন আপনি অনেক ফিচার্স আসবে অনেক ওয়েবসাইট আসবে অনেক প্ল্যাটফর্ম আসবে যেখানে আপনি দেখতে পাবেন খুব সহজে খুব সহজেই ছবি আঁকার ছোট্ট ক অনেক সহজ কৌশল দিয়ে ছবি আঁকার এই বিষয়গুলো তো আপনি ওখানে অনেক কিছু ফিচার্স পেয়ে যাবেন এইভাবে আপনি অনেক ছবি আঁকতে পারবেন আশা করি যে টিপসগুলো কাজে লাগিয়ে ছবি আঁকবেন ধরো একটা গাছ আঁকছেন গাছটাকে সে একটা গাছকে তুমি কীভাবে সহজ পদ্ধতিতে গাছটাকে আনবে খুব অল্প সময়ের মধ্যে এই যখন অল্প সময়ের মধ্যে যখন ছবি আঁকবেন তখন আপনার এই টিপসগুলো অনেক কাজে লাগবে আপনি দেখবেন যে ছোটো ছোটো টিপসগুলো কাজে লাগিয়ে অল্প সময়ের মধ্যে অনেক ছবি আঁকছেন তখন আপনি নিজেকে বলবেন হ্যাঁ আমার এই কৌশলগুলো অনেক কাজে লেগেছে দেখবেন আপনি ইউটিউবে সার্চ করবেন যে কৌশলে অনেক কম সময়ের মধ্যে ছবি আঁকার কৌশল এইগুলো আপনি অনেক জায়গাতেই পেয়ে যাবেন অনলাইনের প্ল্যাটফর্মে আপনি পেয়ে যাবেন এইভাবে আপনি সার্চ করবেন এই ছোট্ট বিস্তারিত আপনাকে দিলাম যে ছবি আঁকার ছোট্ট কৌশল অবশ্যই যারা আমার কাছে ছবি আঁকবে তাদেরকে আমি অবশ্যই এগুলো শেখাবো নতুন কৌশল জানার জন্য অনলাইন থেকে আপনি জানতে পারেন যে কীভাবে সহজ পদ্ধতিতে ছবি আঁকা যায় এই বিষয়ে আপনাকে আপনাকে অনেক অনেক সাহায্য করতে পারে এই একটা বিষয় বললাম অনেক ছবি অনেক অনেক অনেক এমন এমন ছবি আছে যাদের যেগুলো আপনারা কল্পনা করতে পারবেন না কিন্তু যখন আপনারা ছবি আঁকার টিপস কোনো অচেনা ছবি আঁকার টিপসটা যখন আপনি আমার কা আপনার কাছে যখন থাকবে সেই টিপস দিয়ে সেই অচেনা ছবি যার ফ যার সম্বন্ধে তোমার তোমার কোনো জ্ঞান নেই সেই সেই ছবিগুলোও তুমি খুব সুন্দর করে এঁকে দিতে পারবে এই এই হচ্ছে ছবি আঁক এই হচ্ছে ছবি আঁকার টিপস যা আপনাকে ছবি আঁকতে অনেক আগ্রহ দেয় এই ছবি এই আগ্রহ আগ্রহ নিয়েই তুমি অনেক অনেক বড়ো বড়ো ছবি অনেক বড়ো বড়ো ভালো ভালো জায়গায় ছবি এঁকে সবার আর কাছে প্রিয় মানুষ হয়ে উঠতে পারবে ছবি আঁকার একটা খুব ভালো দিক মানুষকে ভালোবাসা মানুষকে ভালোবাসা বোঝা অর্থ প্রকাশ করানো এই হচ্ছে একটা ভালো দিক ছবি আঁকার আপনি যেভাবে যেভাবে পারবেন একটা অচেনা ছবি আঁকার ক্ষেত্রে আপনার এই টিপসগুলো কাজে লাগিয়ে সেই ছবিটাকে সম্পূর্ণ করতে